হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি মালদা

ও পিকনিক কোথায় যাওয়া হচ্ছে ও হাজারদুয়ারি

কত কত দিনের ট্যুর ও

কত কী ফি ফিজ করেছে ও আর গার্জেনদের জন্য ও বুঝতে পারলাম তা খাওয়া দাওয়া ওখানে মানে সব ও কে ও মোটামুটি কত জন স্টুডেন্ট যাচ্ছে ও বুঝতে ও বাসে এ সি বাস না এমনি নর্মাল বাস ও আহ

হ্যাঁ অবশ্যই অবশ্যই বুঝতে পারল ও আর তারপরে স্টুডেন্টদের মানে এরকম যে ঘুরবে মানে গাইড করার জন্য লোক থাকবে তো ও বুঝতে পারল তারপরে তারপরে মানে কি স্কুল নিয়ে যখন দেখে স্কুল ফিরবে কি স্কুল ছুটি থাকবে না মানে থাকবে সেই দিনটা হ্যাঁ বুঝতে পারল ঠিক আছে যদি যদি যাবে যদি ইয়ে যায় তাহলে জানাব অবশ্যই